খেলাধুলার দর্শকদের আকর্ষণ করতে বা জড়িত করতে বলতে চলচ্চিত্র একটা ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস চলচ্চিত্র মাধ্যমে মানুষজন বাড়িতে বসেই দেখে নিচ্ছে এখন অনেক স্টেডিয়ামে প্রোজেক্টারের ব্যবস্থা রয়েছে এখন যদি ওটার নাম প্রোজেক্টার হয়ে গিয়েছে আগে ওটাই চলচ্চিত্র ছিল কোনো কিছু ক্যাপচার করে যখন চালিয়ে দিত টি ভিতে তখন সেটা চলচ্চিত্র হয়ে যেত সো খেলাধুলা যখন যারা খেলাধুলার প্রতি সত্যিই অনুপ্রাণিত হতে চায় তারা সেই চলচ্চিত্র হোক বা যেই হোক রিয়েল লাইফে তারা অনেক খেলাধুলা করে অনুপ্রাণিত হয়ে যায় আর যারা হতে চায় না তাদেরকে হাজার বুঝিয়েও ওরা হবে না চলচ্চিত্র দেখানো যেই করা হোক অনেক চলচ্চিত্র আছে যেটা দেখে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে ফ্রিতে এখন কোনো ব্রাউজার বলা হয় অসুবিধা নেই ওখানে অনেক চলচ্চিত্র পাওয়া যায় চলোচাইওতে অনেক ধরনের প্রতিযোগিতা চলে অনেক অনুপ্রেরণা হয় দর্শকদের আকর্ষণ করার জন্য অবশ্যই খেলোয়াড়কে ভালো হতে হবে ভালো রকম খেলোয়াড় যদি হয় দর্শক অটোমেটিকই অনুপ্রাণিত হয়ে তার খেলা দেখতে আসবে এবং তারা অবশ্যই চেষ্টা করবে তার মতো হওয়ার তাই তাদেরকে আরও হাজার হাজার লোক দেখতে আসে সেই জিনিসটাই আবার চলচ্চিত্রে যখন দেখানো হবে তখন আরও হাজার হাজার লোক অনুপ্রাণিত হবে যে তাদেরকেও এভাবে দেখানো হবে টি ভিতে আর অভ্যন্তরীণ দৃষ্টিকোণ বলতে আমার অভ্যন্তরীণ দৃষ্টিকোণ খুব দুর্বল আমার সেরকম সতেজ না আমার এই বিষয়ে কোনো রকম সেরকম জ্ঞানও নেই আমার এসব কিছু মনে হলো আর কি